হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আমার আমার দোকানে অনেক রকম জুতো আছে আপনি কোন কী জুতো লাগবে বলুন নীল কালার আছে কালো কালার আছে সাদা কালার আছে পাঁচশো টাকা দাম হ্যাঁ এরকম আমার তো কেনা পরে তো সাড়ে চারশো টাকা করে কেনা পরে তা পাঁচশো টাকা করে এই মানে সাড়ে চারশো টাকা করে কেনা পরে একটু পঞ্চাশ টাকা করে তো লাভ করতে হবে না তিনশো তিনশো তিনশো সত্তর হ্যাঁ আছে অজন্তা আছে কিন্তু আপনার পাই অজন্তাটা মানাবে না আপনি ওই হিলতলা জুতোটা কিনুন ওয়টাই মানাবে আপনার পায় অজন্তার দাম ওই একশো দেড়শো এরকম

আপনি তাহলে কত পারবেন একশো টাকা পারবেন একশো কুড়ি একশো কুড়ি টাকা দিন তাহলে একশো কুড়ি টাকা দিন দিন জুতোটা নিয়ে নি আচ্ছা